বিশ্বে ভারতীয় শিল্প ও শিল্পীর প্রতিনিধিত্ব বাড়াতে যা করা উচিত তা হলো প্রথমত সোশ্যাল মিডিয়ার দ্বারা ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম এর মধ্যে উচ্চ থেকে উচ্চ গতিতে আমরা প্রতিনিধিত্ব বাড়াতে পারি নিজের প্রতিভাকে এ বাড়া বাড়াতে সাহায্য করে সো সোশ্যাল মিডিয়ার দ্বারা এবং হ্যাঁ আমরা আমি মনে করি যে সাম্প্রতিক বছরগুলিতে শিল্পের ক্ষেত্রে ডিজিটাল প্রভাব শিল্প ও শিল্পকে প্রভাবিত করেছে সোশ্যাল মিডিয়ার দ্বারা এখন ইউটিউব গুগল চ্যালেঞ্জগুলো নিজের প্রতিভাকে বাড়াতে পারি আগেকার দিনে নিজের মধ্যেই সীমাবদ্ধ রইতো কিছু আর এখন সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ার পর নিজের প্রতিভাকে বাড়াতে সাহায্য করে